শালকুমার হাট পলাশবাড়ি ফালাকাটা মাদারীহাট বীরপাড়া কালচিনি ধুপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি মাথাভাঙা কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার কক্সারডাঙ্গা বারোবিরসা জয়গান শিলিগুড়ি কলকাতা মুম্বই দিল্লি পঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ রাজস্থান হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কলকাতা আসাম অরুণাচল ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় চুলুরডাঙা মেখলিগঞ্জ ধাপড়া তিন বিঘা করিডর প্রেমের ডাঙা শীল ডাঙা সচিশের হাট ধাপগঞ্জ জলপাইগুড়ি জাজানি হোটেল নাথোয়া দুরামারি খট্টিমারি গয়ের কাটা বীরপাড়া রাঙালি বাজনা পাঁচ মাইল ময়রারডাঙ্গা ছোটো সালকুমার জলদাপাড়া সিদাবাড়ি সুড়িপাড়া মুন্সিপাড়া প্রধানপাড়া মন্ডলপাড়া কলাবড়ি যোগীন্দ্রনগর ম্যাজবিল পুঁঠী মারি দারকামারি কুশিয়ারবারি